হ্যাঁ আপনি ওষুধের দোকান থেকে বলছেন তো বলছি আমার প্রচণ্ড জ্বর হয়েছে তার সঙ্গে প্রচণ্ড মাথার যন্ত্রণা আর গা হাত পা যন্ত্রণা হচ্ছে তো আপনি কিছু ওষুধ আমাকে রেফার করুন না আমার কি দোকানে গেলে কি ভালো হবে ঠিক আছে আমি তাহলে আচ্ছা আপনি ডেলিভারি করে দিন তাহলে ডেলিভারিই করে দিন হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে মেসেজ মেসেজ করে দিচ্ছি সব কিছুই আর আমার ইয়েটা বলে দিচ্ছি কারণ আমার প্রচণ্ড জ্বর জ্বরটাও বেড়েছে আর তার সঙ্গে বিরাট মাথার যন্ত্রণাও করছে গা হাত পায় যন্ত্রণা এমনি শরীরও দুর্বল প্রচুর হয়ে গিয়েছে যদি একটু দেখে শুনে একটু ওষুধগুলো দিয়ে দেবেন আর তার সঙ্গে কোনো একটু ভিটামিন ঠিটামিন পেলে দেখে শুনে একটু দিয়ে দেবেন লোকেশনটা একটু ওই বিষ্ণুপুরের দিকে কত কত লাগবে তাও আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে পাঁচশো টাকা ওষুধের ফিস আর ডেলিভারি চার্জ নিয়ে পঞ্চাশ টাকা তাই তো আচ্ছা আর আর আদার্স কিছু হ্যাঁ আপনার আপনার কি আপনার ফোনপে ফোনপে আছে তো তাহলে আমি ফোনপেতে পাঠিয়ে দিচ্ছি অনলাইন পেমেন্ট করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে এই নম্বরেই ফোনপে পাঠিয়ে দিচ্ছি আর আমি আমার সমস্ত ডিটেলস হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি আমার আপনাকে

রাখছি হ্যাঁ